হ্যাঁ আশেপাশের শহরে ভ্রমণ করার সময় আমি বিভিন্ন কর্মকাঠামো বা পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জ ও সমস্যার সন্মুখীন হই যেমন আমার যেহেতু গ্রামে বাড়ি তো গ্রামের রাস্তায় বাস বা ট্রেনের চলাচলটা খুবই কম ট্রেন তো চলেই না কিন্তু বাস যে যাবো গ্রামে করে গ্রাম থেকে শহরে সেই বাসের সংখ্যাও খুব বেশি কম তো আমি সেখানে বাস ধরে যেতে যদি কখনও কোনো পরীক্ষা থাকে দূরবর্তী স্থানে যেতে আমার খুবই সমস্যা হয় কারণ বাস যেহেতু খুবই কম তাছাড়াও পরিবহন মাধ্যম যেহেতু বাস মানে পরিবহন মাধ্যমও কম সেক্ষেত্রে অনেক যাত্রী বিভিন্ন রকম পরিবহন পরিবহনের জিনিস নিয়ে যায় তো পরিবহন জিনিস নিয়ে যাওয়ার ফলে বাসে সাধারণ মানুষের যেতে খুব সমস্যা হয় এছাড়াও পরিবহন যে সমস্যা করলে হয় যে যারা ব্যবসা করে তো সেই ব্যবসা করার জন্য তারা সব কিছু নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে বা সঠিক যখন দরকার সেই সময়ে সঠিক মূল্যে যেহেতু গ্রামের মানুষ তো তাদের আর্থিক সচ্ছলতা থাকে না তো সেই জন্য সঠিক মূল্যে তারা সব সময় সঠিক অ পরিবহন ব্যবস্থা পায় না এর ফলে তাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মু সম্মুখীন হতে হয় যেমন তারা কিছু ক্ষেত্রে তাদের সেদিন রোজগার কমে যায় বা যেহেতু গ্রামের মানুষ তো একবেলা রোজকার না করলে তারা হয়তো খেতেও পায় না কিছু কিছু ক্ষেত্রে কিছু জন তো এই রকম বিভিন্ন চ্যালেঞ্জের তাদের সম্মুখীন হতেই হয়